হ্যালো তুমি কি নাসিমা নাসিমা গাজি বলছো তা তুমি এই আমি ওই নার্স বলছি স্বপ্না দাস বলছি যে আপনি সবে বাড়ি গিয়েছেন সদ্য কাটা তাই নরম খাবার খাবেন বেশি হাঁটা চলা করবে না নরম খাবার বলতে ত তরকারি আঝোলা করে খাবেন মানে ভাত টাত না অ্যাত ভাতটা বেশি কোর ফুটিয়ে নরম করে খাবেন বেশি হাঁটা চলা করবে না বুঝলেন আর এখন আপনি কেমন আছেন আমি যেরকম বলছি কিন্তু ওরকম করেই খাবেন ঠিক আছে আর বে বেশি মানে শক্ত জিনিস এগুলো খাবেন না তার কাঁটায় অসুবিধা হতে পারে হ্যাঁ আর একটু সব সময় একটু মানে বসে থাকবে বেশি একটু কমই হাঁটা চলা করবে সব সময় এখন ভালো আছেন তো তবে ঠিক আছে তা যেগুলো কো বলছি কিন্তু এগুলো নিয়ম মেনে করবে আর একবার তুমি আবার আসবে আমার কাছে ঠিক আছে ওই পরশুদিন কি ওই সোমবার মঙ্গল সেরে গে গেলে না মানে ওই সেরে যাওয়ার সেরে যাওয়ার আগে দু দিন আগে আমাদের বাড়িতে একটু মানে ওই ডাক্তারখানায় একটু আসবে মানে একটু ফের আবার একটু হ্যাঁ ওষুধ ফের একটু ওষুধ পাল্টে দেবো এগুলো করলে কাটা শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ তবে রাখছি ঠিক আছে অন্য কল আসছে